আমার প্রিয় বই হল ঠাকুরমার ঝুলির গল্প ও ঈশপের গল্প সেগুলিই আমার ভালো লাগে ছোটবেলা থেকে আমি এই সমস্ত বইগুলো পড়েই বড় হয়েছি স্কুলে গিয়েও আমাদের এই সমস্ত বইয়ের উপর ছোটখাটো গল্প থাকার কারণে এই সমস্ত বইগুলো আমাদের অবসর সময় পড়ানো হতো এবং বাড়িতেও আমার অনেক ছোট বই আছে সেই সমস্ত বইগুলোই আমার পড়া হতো ঠাকুমার ঝুলি ও ঈশপের গল্প এই বইগুলো ভালো লাগার কারণ এগুলো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তাদের বিভিন্ন নীতিকথা শেখানোর মাধ্যমে বিভিন্ন গল্প বলা আছে যা বিভিন্ন সম্পর্কে আমাদের অনেক জ্ঞান হয় এই গল্পগুলি আর ঈশপের গল্প তো সব সময় প্রতিটা গল্পের শেষে একটি নীতিকথা থাকে যা আমাদের প্রত্যেকের জীবনে মেনে চলা খুব প্রয়োজন যার মাধ্যমে আমাদের জীবনে অনেক নীতি কথা সম্বন্ধে আমরা অবগত হয়েছি এটা থেকে এর ফলে বিভিন্ন জীবনের বিভিন্ন পদক্ষেপে এই ধরনের নীতিকথাগুলো কাজে এসেছে ঠাকুরমার ঝুলি গল্পর ক্ষেত্রে ও ঈশপের গল্প দুটো গল্পরই কোনো তুলনা হয় না ছোট ছোট ছেলে মেয়েদের এই সমস্ত গল্পর মাধ্যমে প্রথম থেকেই জীবনের একদম শুরুর দিক থেকেই তাদের জীবনে বিভিন্ন নীতিকথা তুলে ধরা যায় এই গল্পগুলোর মাধ্যমে